হ্যালো বলছি যে তুই তোর প্রোজেক্টটা কত দূর এগোলো সত্যি আমিও তো শুধু ওটাই ভাবছি অনেক কিছু ভাবছি কিন্তু লিখতে আর পারছি না মনোযোগ দিতেই পারছি না সত্যি এতবার বলার পরেও যদি না শোনে তাহলে কি করা যায় বল আমি তো আমিও বসেই আছি আমি শুধু ভাবছি যে কি কি লেখা যায় কিন্তু লিখতে গিয়ে আমি মনোযোগ দিতেই পারছি না গুছিয়ে যে ব্যাপারটা লিখবো স্যার বলেছিলেন অডীপাউস ক্রেওণ আর জোকাস্টা ভূমিকা দুটো দিয়ে দিলেই হবে দেখ আমাদেরকে ওটা বানিয়ে লিখতে হবে ওটা তো কোথাও তো পাওয়া যাচ্ছে না স্যার তো বললেন যে আমি তো পড়িয়ে দিয়েছি তোমরা নিজেরাই লিখতে পারবে ওটা আমাদেরকেই চেষ্টা করতে হবে সত্যি খুবই অসুবিধা হচ্ছে কিছুতেই আমি মন দিতেই পারছি না আমি ভাবার আমি ক্রেওণ হচ্ছে অডীপাউসের ব্রাদার ইন ল তো ক্রেওণ কে ছিল এবং ক্রেওণের কি ভূমিকা ছিল ওটাও কিন্তু স্যার দিতে বলেছেন আর ক্রেওণের নিয়ে বেশি না লিখলেও হবে কারন ক্রেওণের তো বেশি রোল ছিল না তবে জোকাস্টারের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে ওটা কিন্তু লিখতে হবে অডীপাউস তো আছেই ওটা মেন ক্যারেকটার ধর প্রধান চরিত্র তো অডীপাউস আর লাইওস নিয়েও কিছু লিখতে পারিস যেটুকু আমাদের বইয়ে আছে ওইটুকু লিখলেই হয়ে যাবে মনে হয় কিন্তু এতো জোরে বক্সের আওয়াজ এগুলো এখন তোকে আমি বলছি কিন্তু লেখার সময় না আমার আর সত্যি মাথায় আসছে না কি লিখব বুঝতে পারছি না সত্যি খুবই খুবই অসুবিধা আমাদের পাশের বাড়িতে সেই সেই দাদুটার সেইদিন অপারেশন হল না ওই দাদুটারও বল কত অসুবিধা হচ্ছে ঠিকভাবে উনি হ্যাঁ বোঝা দরকার আমরা একবার বলেও এলাম তারপরেও না শুনলে কি করা যায় হ্যাঁ মনে হচ্ছে আর একবার বলে আসার পরে থানায় কমপ্লেন করাটা ঠিক হবে বলে আসলে পরে যদি শোনে খুব ভালো ভাবেই বলতে হবে কারন দেখ প্রয়োজন আমাদের আমাদের প্রোজেক্টটা তো আমাদেরকে করতে হবে না পুরোপুরি হ্যাঁ কদিন পরেই সেমিস্টার তারপরে তারপরে এটাও তো জমা দিতে হবে টাইমের মধ্যে না হলে তো স্যাররা বকবেন আর তারপর শুধু তো প্রোজেক্ট হুম আর শুধু প্রোজেক্টটা লেখা নয় তারপরে আমাদেরকে যে প্রথম পাতায় নাম রোল ওগুলোও তো আমাদেরকে লিখতে হবে টাইম করে ভালোভাবে হ্যান্ডরাইটিঙে হ্যাঁ তারপরে ছবিও কিন্তু দিতে হবে অডীপাউসের ছবি বার করাতে হবে হুম স্যার বললেন পরে অডীপাউস আর জোকাস্টারের ছবিটা দিতে বলেছেন স্যার সাড়ে আটশো পুরো মানে পুরোটা লিখতে সাড়ে আটশো লাইন কারন যেহেতু দশ নম্বর থাকবে তাহলে হ্যাঁ একবার মনে হচ্ছে একবার বলাটা দরকার কারন এতো অসুবিধা হচ্ছে হুম চল তাহলে একবার বলে দেখি হ্যাঁ হ্যাঁ রে ঠিক আছে